হ্যালো এটা কি দাদা বৌদি বিরিয়ানি বলছিলাম আমি মুরগির যে বিরিয়ানিটা হয় আমি ওটা অর্ডার দিতে চাই একটু ওটা কি আমি এখন পাব আচ্ছা তাহলে আপনি যদি আমাকে ওটা দিতে পারেন তাহলে ওই অর্ডারটা একটু লিখে নেবেন আর আমি কি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে মোমো পেতে পারি আচ্ছা সাথে যদি আমি স্যুপ দিতে চাই তাহলে যদি সেটাও পাই তাহলে একটু সুবিধে হতো যদি এগুলো সবগুলো আমি পাই থাহলে আপনি একটু আমার অর্ডারটা একটু লিখে নেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব যদি আমার কাছে পৌঁছে যায় তাহলে খুবই সুবিধে হয়